পশ্চিম মেদিনীপুর জেলায় পালিত প্রধান উৎসবগুলি কতগুলি আছে যেমন দুর্গো দুর্গাপুজো কালীপুজো লক্ষ্মী পুজো জগদ্ধাত্রী পুজো দোল গাজন এইসবগুলি অনেকগুলি ভালোভাবে খুবই ভালোভাবে পালন করা হয় যেমন দুর্গাপুজোতে আমাদের অষ্টমীর দিন আমরা নতুন জামাকাপড় পরে পুষ্পাঞ্জলি দিয়ে থাকি নিরামিষ খাবার খাই আর নবমীর দিন কুমারী পুজো হয়ে থাকে নবমীর দিন আমরা ফাঁকে বেরোতে যাই গাড়ি করে ঠাকুর দেখতে যাই তারপরে সেইদিন ফাঁকেও খাওয়া দাওয়া হয়ে থাকে দুর্গাপূজাটি আমাদের আশ্বিন মাসে পালন করা হয় এছাড়াও দুর্গাপুজো কালীপুজো লক্ষ্মীপুজো এইগুলো আশ্বিন মাসে পালন হয়ে থাকে আর জগদ্ধাত্রী পুজো তাছাড়াও রয়েছে গাজন গাজন আমাদের চৈত্র মাসে পালন করা হয়ে চৈত্র মাসে গাজন হয়ে থাকে গাজনের নানা আচার অনুষ্ঠান পালন করা হয় গাজনের সময় আমাদের একটি সুন্দরভাবে মেলা অনুষ্ঠিত হয় ওই সময় সবাই মিলে আমরা মেলায় খাওয়া দাওয়া করি ঘোরাফেরা করে থাকি মেলাতে গাজনটি আমাদের খুবই ভালোভাবে এ আমরা সবাই মিলে পালন করে থাকি

এবং গাজনটি চৈত্র মাসে হয়ে থাকে